হ্যাঁ আমাদের স্থানীয় মিডিয়া আউটলেট অনেকগুলি আছে যাদের মধ্যে একটা হলো স্থানীয় সংবাদ আরেকটা হলো গ্রামীণ সংবাদ ইত্যাদি পূর্ব মেদিনীপুর জেলার জন্য এগুলি গুরুত্বপূর্ণ কারণ এগুলির দ্বারা আমরা প্রতিদিন পূর্ব মেদিনীপুরের গ্রামের গ্রামের খবর আমরা পাই এই আউটলেটগুলির উৎস হলো আমরা এই আউটলেটগুলির উৎস সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজ ইত্যাদি খবরের কাগজ দ্বারা আমরা এগুলো পাই এগুলো সংবাদপত্রগুলো আমাদের গ্রামের জন্যে খুবই গুরুত্বপূর্ণ এবং এই স্থানীয় সংবাদ আমাদের গ্রামে আছে পূর্ব মেদিনীপুর স্থানীয় সংবাদ স্থানীয় খবর সম্পর্কে আমি ভাবি যে প্রতিটা গ্রামে এবং প্রতিটা জেলায় স্থানীয় সংবাদ থাকা প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কারণ গ্রামের স্থানীয় সংবাদ থাকার একটা উপকার হচ্ছে কোনো গ্রামে যদি রাস্তা ঠিক না থাকে তাহলে সেখানে তারা রাস্তা সম্পর্কে বলতে পারবেন এবং প্রশাসনের কাছে যেতে পারবেন কিন্তু অনেক অনেক গ্রামে স্থানীয় সংবাদ না থাকায় তারা তাদের গ্রামের যে যে সমস্যাগুলো তারা সেগুলা সরকারের কাছে বলতে পারে না এবং তার ফলে তাদের গ্রামের কোনো উন্নতিও ঘটে না কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় অনেকগুলি কিছু স্থানীয় সংবাদ কিছু খবরের কাগজে এবং কিছু সোশ্যাল মিডিয়া অ্যাপের দ্বারা পুরো যে আমাদের যে দরকারি জিনিসগুলো সেগুলো আমরা বলতে পারি প্রশাসনকে তার জন্য আমার মনে হয় যে এই স্থানীয় সংবাদ এবং মিডিয়া আউটলেট থাকা খুবই প্রয়োজনীয় এবং আমাদের গ্রাম